স্বাস্থ্যব্যবস্থা খুবই ভালো কেননা আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিভিন্ন বড়ো বড়ো হসপিটাল গড়ে উঠেছে তাতে সরকার আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই সরকারই নিরন্তরভাবে সাহায্য করে যাচ্ছে এবং সেখানকার অভিজ্ঞ ডাক্তার এবং নার্সেরা রোগীর বাড়ির লোকেদের সঙ্গে এবং রোগীর সঙ্গে খুবই ভালো ব্যবহার করে তার চিকিৎসার উন্নতির কথা চিন্তা করছে আমাদের ভারতবর্ষের ওষুধ বা অপারেশানের যে যাবতীয় খরচা কিছু পরিবার থেকেও দেওয়া হয় এবং কিছুটা সরকারের থেকেও ব্যবস্থা তাদের দেওয়া হয় এর জন্যে আমাদের ভারতবর্ষে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো মানুষের একখানে চিকিৎসা না পেলে অন্য জায়গায় তাকে ট্র্যান্সফার করা হয় যাতে সে সঠিক চিকিৎসার লাভ নিতে পারে এমনকি কোনো মানুষের কোনো রক্তের দিক থেকে বা ওষুধের দিক থেকে বা কোনো কিছুর দিকে অসুবিধা হলে পরে সেখানকার স্বেচ্ছাসেবকরা যারা থাকেন তারাও সহযোগীতার হাত বাড়িয়ে দেন এর জন্যে আমাদের দেশে স্বাস্থ্যব্যবস্থা খুবই ভালো সব থেকে আমাদের ভারতবর্ষের থেকে নির্মূল করতে হবে যেমন ক্যান্সার এক মহামারি যা নাকি সকলের পরিবারের থেকে প্রিয়জনকে প্রিয় দিককে তারা হারায় সেই ক্যান্সারকে আমাদের ভারতবর্ষ সঠিক চিকিৎসার পদ্ধতির পথে এগিয়ে যাচ্ছে উপরন্ত ব্রেন টিউমার যার উন্নত মানের চিকিৎসার জন্যে আমাদের ভারতবর্ষের ডাক্তাররা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে আমাদের ভারতবর্ষের মানুষকে সুস্থ্য সবল জীবনযাপন করাতে পারে